প্রথমত আমাদের সেলাই করতে গেলে লাগবে কিছু সরঞ্জাম সূঁচ সুতো কাপড় তার ওই সুতোগুলোর বিভিন্ন রং লাগে যেমন সাদা সবুজ হলুদ লাল গোলাপি আমরা যদি আবার ফুল তৈরি করতে যাই সেখানে লাগবে লাল হলুদ সবুজ এরকম বিভিন্ন রঙের ফুল আমরা তৈরি করতে পারি কুঁড়ি করতে চাইলেও যদি গোপাল ফুল করি তখন ওই গোলাপ ফুলের গোলাপি রং একটু ডিপ ধার দিয়ে দিলে আরো যদি মনে হয় লাল রঙটা একদম ধার দিয়ে যদি দিতে পারি তাহলে দেখা যাবে ফুলটা খুব সুন্দর হয়েছে আর ডাঁটা করতে গেলে ডাঁটাটা আমরা গাঢ় সবুজ দিয়ে করলাম আর পাতাটা আমরা কচি সবুজ রং দিয়ে করলে খুব সুন্দর লাগবে একটা ফুলের ডাঁটা মানে তৈরি করার মতো এবার যদি আমরা বলি যে কীভাবে আমরা সেটাকে পুরো তৈরি করে নেবো তাহলে প্রথমে আমাদের কাপড়টাকে সুন্দর করে রেখে তার ওপরে স্টিচ করার জন্য সেলাই করার জন্য আমরা ছূচটাকে ব্যবহার করবো সুতো পরিয়ে এবং ছোটো যে আঁকা হয়েছিলো তার ওপর দিয়ে আস্তে আস্তে একটা একটা করে বিভিন্ন ধরনের সেলাই আছে সেই সেলাইগুলো কোনোটা ভরাট কোনোটা চেন কোনোটা ভরাটি চেন এইভাবে দিয়ে সুন্দর করে একটা পুরোপুরি ছবির মতো আমরা সেলাইটা পূর্ণতা দিতে পারি রং এবার বিভিন্ন যে রং আমার পছন্দের রং যেমন হচ্ছে সাদা লাল নীল সবুজ প্রভৃতি